আমাদের এলাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থা সাম্প্রতিক কিছু উন্নয়ন বিষয়গুলি হল আমাদের গ্রামে পর্যাপ্ত পরিমাণে ডক্টর এবং নার্স রয়েছে এর এর এর এই জন্য আমাদের মানে কোন কিছু শরীর খারাপ শরীর অসুস্থ বা শরীর অসুস্থতা বোধ হলে আমরা সহজেই চিকিৎসা করতে পারি এবং এখান থেকেই আমরা ডক্টর ডক্টরের কাছে যেয়ে গিয়ে ওষুধ নিতে পারি আমাদের গ্রামে কাছেই কাছেই মানে ফার্মাসিও রয়েছে এবং সেইখান থেকে আমরা ওষুধও নিয়ে আসতে পারি